হ্যাঁ হ্যালো হ্যাঁ ম্যাম ম্যাম আমি বর্ষা বলছিলাম হ্যাঁ বলছি যে আপনি কি আজকে নাচ করাবেন না আমরা তো নাচের ক্লাসে এসেছি তো আমি দেখলাম যে আপনি আসেননি তো সেই জন্য বলছি আর কি আচ্ছা আচ্ছা যেই নাচগুলো আপনি দেখিয়ে দিয়েছেন ওইগুলো করব আচ্ছা এই যে আরও যে গানের এরা আছে তো মানে এরা ধর গান টান করবে এরাও তো মানে কেউ আসেনি তো সেই হিসেবে বলছি আর কি ম্যাম আচ্ছা আর আমরা কি করব মানে আমরা ধরুন এই যে চারজন আছি তো আমরা চারজন এসেছি হ্যাঁ এই রিমা আছে তারপর টিয়া পিয়াসা রুমি এরা সবাই আছে চারজন মিলে আমরা আছি আর আমাকে নিয়ে ধরুন তো পাঁচজন হচ্ছে তাহলে আমরা কী করব আচ্ছা মানে আমরা যে তালটা হবে তাল প্র্যাকটিস করব ম্যাম না হলে না ভরতনাট্যম করব না মানে অন্য ধরনের কিছু একটা করব রবীন্দ্রসঙ্গীত করব আচ্ছা রবীন্দ্রসঙ্গীতের মধ্যে না মানে আপনি তাও ধরুন আমাদের তো তেমন কোনো কিছু তোলানো নেই মানে আমাদের তো সব হয়ে গেছে না মানে সব তো প্র্যাকটিস হয়ে গেছে এবার আমাদের কোনো ইয়ে নেই তো তার মধ্যে কোনো ফাঁক টাঁক তো কিছু নেই তো তার মধ্যে আমরা কোনটা করব ঠিক আছে মানে হ্যাঁ গানটা তো ঠিক আছে মানে রবীন্দ্র আচ্ছা ওদের কে একটা গান যেটা বলেছেন তাহলে ওদের কে সেটা বলে দিচ্ছি আর নাচটা আমরা কী করব মানে আমাদের তো নাচ আছে না তো আমরা কী করব আচ্ছা আমরা রবীন্দ্রসঙ্গীত করব আচ্ছা যে সেই আচ্ছা আর আমরা ওটা কি মানে আচ্ছা প্রথমে কি হ্যাঁ মানে প্রথমে কি ওই তাল টাল এইগুলো করব তারপরে নাচ করব আপনার আসতে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমাদের তো মানে মিনিমাম ধরুন চারটে গানের মধ্যে তো হয়েছে তো তার মধ্যে কোনটা করব বলুন মানে চারটেই আমাদের প্র্যাকটিস করব আচ্ছা আপনার আসতে কতক্ষণ সময় লাগবে ম্যাম এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আচ্ছা আচ্ছা মানে আসাটাই একটু প্রবলেম হয়ে যাচ্ছে তাহলে আপনার হ্যাঁ হ্যাঁ তাহলে আমি আসলে ওদেরকে মানে যে ওরা তো এমনি নাচ টাচ করছে আমি তো বললাম করব তো আমি তালটা মানে প্রথমে স্টার্ট করে দিচ্ছি তার মানে প্রথমে তো আপনি তালটা করান আপনার দেখে তো শিখেছি তাহলে তালটা করব তারপরে আমি দেখব যে আপনি যদি আসেন তা ভালো না হলে আমি ইয়ে করব আর কি নাচটাও একটু করিয়ে দেব পারব ম্যাম অসুবিধে কিছু নেই

হ্যাঁ হ্যাঁ ম্যাম ঠিক আছে রাখছি হ্যাঁ